হ্যালো হ্যাঁ বলছি বলুন কে বলছেন ও আচ্ছা বলো বলো

আমাদের বলো সাজানো টাজানো তো সবই হয় একদম আর তোমাদের পাশের বাড়ির মন্দিরটা না কি ও তো তাহলে মন্দিরটা সাজানোর জন্য তো তোমার এমনিতে যদি বলো যে মন্দির সাজাবে তাহলে তো রজনীগন্ধার মালা দিয়েই মন্দিরটা মনে করো সাজাতে হবে রজনীগন্ধার চেন দিয়ে রজনীগন্ধা আর কিছু অন্য ফুল দিয়ে যদি গাঁদা ফুল দিয়ে চেন করা হয় তাহলে দেওয়া হবে আর ঠাকুরের জন্যই একটু হ্যাঁ হ্যাঁ ওই সব রকম দিয়ে চেনটা করা হবে আর মন্দিরটা সাজিয়ে দেবো তাহলে আর এমনিতে মানে ঠাকুরের জন্য লুস ফুল চাইলে তাহলে যেই ফুল চাইবে জবা ফুল হলে কালী পুজোর জন্য জবা ফুল গাঁদা ফুল যেরকম ফুল চাইবে সেরকম গাঁদা জবা সব রকম ফুল দিয়ে সাজিয়ে

কটা দেবো এমনিতে মানে ওই পঞ্চাশ ফুল চেনে তোমার মনে করো না হচ্ছে পড়ে যায় তিরিশ টাকা করে না না চেন এখন পঁচিশ টাকা করে চেন হয়ে গেছে কুড়ি টাকা করে করলে অনেক কম হয়ে যাবে গো এমনিতে আমাদেরকে কিনতে হয় আনতে হয় সব তো আমাদেরও একটা পাঁচ টাকা করে লাভ রাখতেই হবে ওই দেখে করে দেবো নাও না কবে লাগবে ঠিক আছে কি গিয়ে সাজিয়ে দিয়ে আসতে হবে না কি লোককে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ফোন আজকে যদি পারে তো সন্ধেবেলায় এসে অ্যাডভান্সটা যদি পারে তো দিয়ে চলে যাবে আর না হলে ফোন করে বলে দিবে অ্যাডভান্সটা দিয়ে চলে যাবে না হাজার টাকার মতো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ